আমাদের গ্রামের এলাকায় সাংস্কৃতিক ঐতিহ্যবাহী খেলাগুলো যেমন ক্রিকেট ফুটবল ফুটবল তো প্রায়েই খেলা হয় সেক্ষেত্রে এই সিজিনে ফুটবলটা মানে এমনই মানে বাইরে থেকে ছেলেরা মেয়েরা এসে ফুটবল খেলে যায় সেক্ষেত্রে দারুণ একটা অনুষ্ঠানের ব্যাপার হয় সবাই খেলতে ভালোবাসে ফুটবল খেলা খেলতেও খুব ভালোবাসে আর ক্রিকেট খেলা তো হচ্ছেই সেখান থেকে আমাদের এখানে মানে গ্রাম তো ছোটো খাটো কিন্তু তার মধ্যেই পুরস্কার আছে প্রাইস আছে সব রকমভাবেই ক্রিকেট খেলাটা ধরা হয় এবং বাইরে থেকে থেকেও আসে সব গ্রামে এতে তারা আসতে ভালোবাসে এবং গ্রামে ছেলেদের সাথে খেলতে তারা ভালোবাসে সেক্ষেত্রে বাইরের ছেলেরা অনেকেই আসে আমাদের এখানে ক্রিকেট খেলতে এবং কিছু কিছু বাইর থেকেও তারা এখানে পুরস্কার জিতে নিয়ে যায় আবার কিছু কিছু গ্রামের মানুষেরা এসে পুরস্কার পাপ্ত হয় সেক্ষেত্রে ফুটবল এবং ক্রিকেট আর ব্যাডমিন্টন আছে যেমন প্রত্যেকটা বাচ্চারা কী ব্যাডমিন্টন খেলতে খুবই ভালোবাসে ছোটো থেকে বড়ো তারা এই শীতের রাত্রেবেলাতে সন্ধ্যাবেলাতে তারা খুব সুন্দর ক্রিকে ব্যাডমিন্টন খেলে সে খেলাটা হচ্ছে প্রত্যেকটা ছেলে মেয়েদেরই একটা স্বাস্থ্য বা পো শিক্ষার একটা মানে খেলাধুলা ভূমিকা সেখানে প্রত্যেকটা বাচ্চাই সে ভূমিকাগুলো পালন করে যাতে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে মন ভালো থাকে শরীর ভালো থাকে ব্রেন ভালো থাকে তো সেক্ষেত্রে প্রত্যেকটি বাচ্চাই খেলাধুলার ভূমিকা পালন করে থাকে